হ্যালো দিদি ভালো আছো বলছি তাহলে এবারে কোথায় জল ঢালতে যাবে ও ও শুনেছি তো ওই এক্সেশ্বর শিব মন্দির না হ্যাঁ আমি অনেক নাম ডাক শুনেছি ওই মন্দিরটার আমি শুনেছি খুব জাগ্রত নাকি আমিও ভাবছি হ্যাঁ আমি ভাবছিলাম যাবো আমাকে অনেকেই বললো না না আমি একাই যাবো আমাকে একজন বললো যে ওখানের মন্দিরটা খুবই ভালো তাই তোমাকেই ফোন করে জিজ্ঞেস করছিলাম তুমিও কি ওখানেই ঢাল ও আর ওখানে মেলা হয় শুনেছিলাম যে বড়ো শনির ও আমার মেলা তো খুব ভালো লাগে মেলাটাও একটু ঘোরা হবে ভালোভাবেই

আমি ওই শিবরা ওই শিবরাত্রির দিনেই যাবো ওই দিনই যাবো সন্ধ্যা রাত্রির দিকে জল ঢালবো তারপর রাতে একটু ওই মেলাটা ঘুরবো ভোরবেলায় চলে আসবো ভাবছি ভালো আছো তো তুমি দিদি ও হ্যাঁ যদি কেউ যায় তাহলে নিয়ে যাবো আচ্ছা আর মন্দিরে অনেক ভেজাল হয় না ও অনেক জায়গা থেকেই তো সবাই যায় না ওখানে জল ঢালতে

তাহলে তো একটু তাড়াতাড়ি গেলেই ভালো হবে মনে হচ্ছে ঠিক আছে তাহলে আমি জানি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো অবশ্যই আমি জানি না যেদিনকে যাবো তোমাকে আমি ফোন করবো যখন যাবো ঠিক আছে তাহলে রাখছি